আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে আমরা বিশেষ করে দেখেছি বা আমাদের ভালো লাগে ভালো লেগে লেগে থাকে সেটা হচ্ছে বিহু বিহু আদিবাসী নারী পুরুষ তাদের যে সাজপোশাক এবং তার সঙ তার সাথে মাদলের তালে তালে যে তাদের নৃত্য এটা আমাদের মনকে খুবই আকৃষ্ট করে আমি পশ্চিম বর্ধমানের প্রায় প্রতি জায় প্রতি অনেক জায়গাতেই এই বিহু অনুষ্ঠানটা হয় তারপরে হোলি হোলি যেটা আমরা বাঙালি এবং অবাঙালি আমরা হোলি উৎসবটাকে খুব আনন্দের সঙ্গে আমরা এটাকে ইয়ে করি এবং হয়তো কখনও কোনও প্রতিটি জায়গা তো আমাদের দেখা সম্ভব নয় কিন্তু খবরের মাধ্যমে আমরা দেখলাম টি টেলিভিশনের মাধ্যমে দেখলাম যে প্রতিটা এই আমাদের পশ্চিম বর্ধমানের প্রতিটা জায়গাতেই ওই হোলি উৎসবটাকে কেন্দ্র করে খুব আনন্দ বা আনন্দ উৎসব এটা একটা আনন্দ উৎসব হিসাবে আমাদের কাছে পরিচিত আরেকটা হচ্ছে বসন্ত পঞ্চমী অর্থাৎ বাগদেবীর যে পুজো সরস্বতী পুজো এটা সব থেকে বেশি আনন্দ পায় ছোট ছোট মেয়েরা যারা সেদিন শাড়ি পরার সেদিন সুযোগ পায় রাস্তায় রাস্তায় তারা ছোট ছোট মেয়েরা তারা রাস্তায় রাস্তায় শাড়ি পরে যে ঘুরে বেড়ায় ওটার একটা আলাদা আনন্দ আমরা এখনও আমরা তো দেবী সরস্বতীর এখনও আমরা মানে সেইভাবেই যেমন আমরা ছোট থেকে করতাম সেইভাবে এখনও পর্যন্ত আমরা অনেককেই দেখেছি পুষ্পাঞ্জলির জন্য বসে থাকে কখন পুষ্পাঞ্জলি হবে তো এইসব নানারকমের অনুষ্ঠান আমরা পশ্চিম বর্ধমানে আমরা দেখতে পাই